আমি কিছুদিন আগেই একটি বই নিয়েছি যে বইটিতে সাবজেক্ট ওয়াইজ চ্যাপটার ওয়াইজ প্রতি পুরোনো বছরের পনেরো বছরের পুরোনো বিভিন্ন কোশ্চেনগুলি সাজানো রয়েছে যেখানেই সমস্তরকম প্রশ্ন রয়েছে যেটা আমার পরীক্ষার দিক থেকে অনেক উপকার করবে